টেলিভিশনে আমার প্রিয় অনুষ্ঠান সিরিয়াল রিয়ালিটি শো বিতর্ক সংবাদ খেলাধুলা চলচ্চিত্র খুবই ভালো লাগে যেমন প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত নানান রকম নাটক দেখা যায় সবাই মিলে আমরা একত্রিত হয়ে বসে দেখতে পারি এর ফলে অনেক জিনিস শিখতে পারি অনেক কিছু জানতে পারি যেমন নাটকের মধ্যে মিঠাই গৌরী এলো গো মিঠাই গৌরী এলো রানী রাসমণি এগুলি খুবই ভালো পছ বিনোদনের নাটক রিয়ালিটি শো মধ্যে ডান্স বাংলা ডান্সের ছোট বাচ্চাদের নাচ দেখতে খুবই ভালো লাগে জজ ষ্টার জলসায় সারেগামাপা খুবই সুন্দর একটা অনুষ্ঠান যার ফলে মানুষ অনেক রকম পুরোনো দিনের গান শুনতেও পাচ্ছে এবং মজাও পাচ্ছে বিতর্ক সংবাদ ঘরে বসে নানান দেশের নানান রকম খবর শোনা যাচ্ছে মানুষ জানতে পারছে অনেক দূর দূর দেশের সংবাদ খেলাধুলার সম্বন্ধে আগেই বলেছি চলচ্চিত্র পুরোনো দিনের চল চলচ্চিত্র দেখতে ভালো লাগে যে অনেক রকম পুরোনো বই আগেকার দিনের ভালো আছে এখনো দেখতে ভালো লাগে আমাদের